ভারতের আন্তর্জাতিক খেলাগুলির মধ্যে আমার জানা আমার দেশের খেলাগুলি বলতে যেমন ক্রিকেট ফুটবল তারপরে তোমার র্যাকেট তারপরে দাবা খেলা তারপরে তোমার দাবা খেলা তারপরে যেরকম ফুটবলের কথা বলি ফুটবল খেলা বলতে গেলে ফুটবল খেলা আমাদের দেশের একটা ভালো খেলা যখন আমাদের দেশ যখন অন্য দেশের সঙ্গে খেলে বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপ নিয়ে যখন খেলে তখন আমাদের আমরা খুবই মানে ইয়ে করি যে আমাদের দেশ এ বছর যদি মানে এখন যদি বিশ্বকাপ নিতে পারে এবছর তাহলে আমাদের মতো মানে খুশি কেউই হবে না বা বিশ্বকাপ যখন খেলে বিশ্বকাপ যখন আসে তখন আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কখন বিশ্বকাপ শুরু হবে বা আমরা তখন খেলা দেখবো সবাই টিভির সামনে বসে থাকি যে আমাদের বিশ্বকাপ আমাদের ভারতের খ্যা একটা ফুটবল খেলার বা টিম নেমেছে অন্য দেশের সঙ্গে খেলছে তখন আমরা প্রচুর আনন্দ করি যে আমরা অন্য অন্য অন্য দেশের সঙ্গে বেট লাগাই যে ওই যেরকম ইংল্যান্ড এইগুলোর সঙ্গে যখন খেলে ফুটবল তখন আমরা বেট লাগাই যে আমরা আমাদের টিম জিতবে আমরা অন্যের সঙ্গে বেট লাগাই যে আমরা জিতলে এই দেবো বা ওই দেবো এরকম নানা কিছু যেরকম আমাদের দেশে বাচ্চারা ফু ফুটবল ক্রিকেট খেলতে খুবই ভালোবাসে অনেকে ক্রিকেটে ভর্তি হয় ক্রিকেট খেলা শেকে ফুটবল খেলায় ভর্তি হয় ফুটবল খেলা শেখে তারপরে আমাদের প্রায় মাঠে মাঠে মানে বাড়ি মানে দেশে মাঠে বড়ো বড়ো মাঠে ফুটবল খেলার এন্ট্রি হয় অন্য অন্য জায়গার ছেলেরা এসে এন্ট্রি কাটে তাপরে আমাদের মানে দেশের ছেলেরা এন্ট্রি কাটে কেটে খেলা হয় খুবই আনন্দ হয় যে আমাদের দেশের একটা খেলা ওরা খেলে একটা ট্রফি নিয়ে আসছে সেটাও খুব আনন্দের বিষয় আমি ক্রিকেটের কথা বলি ক্রিকেট খেলা যখন আমাদের এখানে হয় তকন অন্য অন্য জায়গার থেকে টিম এসে এন্ট্রি কাটে এখানে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা প্রাইজ থাকে প্রাইসটা যখন আমাদের নিজেদের দেশের লোকেরা নিয়ে আসে বা আমাদের নিজেদের ছেলেরা নিয়ে আসে ক্রিকেট খেলার মানে ট্রফিটা বা টাকাটা জিতে আনে তখন খুবই আনন্দ হয় তাপরে সাঁতারের কথা বলি সাঁতার শেখানো হয় আমাদের সাঁতারে সাঁতার শেখাতে গেলে সাঁতারে তোমার যখন সবার সঙ্গে সাঁতারে যখন জেতে তখন সবাই মিলে বাড়িতে এসে খুবই আনন্দ হয় যে আমাদের মানে সাঁতারে জিতেছে সাঁতারে র্যাকেট খেলা র্যাকেট খেলাতে এরকম র্যাকেট খেলা খেলতে গেলে এরকম অন্য অন্য জায়গার লোকেদের সঙ্গে আমাদের যখন খেলা হয় তকন আমাদের টিম মি টিম মেম্বার যখন জেতে তখন আমাদের খুবই আনন্দ হয় যে আমাদের দেশে এই খেলাগুলি এতটাই মানে ভালো সবাই করছে যে অন্য অন্য দেশের সঙ্গে হারিয়ে আসছে বা আমরাও খুব অন আনন্দ করি যে আমাদের দেশ অনেকটা এগিয়ে আছে যে খেলা যে কোনো খেলায় ওদের থেকে ওদের কাছে হারানো যায় না বা ফুটবল খেলা আমাদের বিশ্বকাপ নিয়ে আসতে পারে বিশ্বকাপ নিয়ে আসলে আমরা খুবই আনন্দ করি যে বিশ্বকাপ এনেছে আমাদের দেশে একটা ট্রফি আসা মানে একটা ঐতিহ্যবাহী জিনিস যে একটা বিশ্বকাপ আমাদের দেশে আনা খুবই আনন্দের বিষয় এ অন্য অন্য খেলাও সব আছে যেগুলি আমরা খ্যাল মানে খ্যাল খেলি নিজেরাও খেলি অন অন্য বাড়ির বাচ্চারাও খেলে বা খেললেও ভালো লাগে আমাদের সেই জিনিসটা যে আমাদের খেলা আমাদের দেশের ভারতের খেলাগুলি খেলাগুলি খুবই ভালো যে সেই খেলাগুলি আমরা খেলি আর জিতলেও খুবই আনন্দ হয় ফুটবল খেলায় বাড়ির পাশে মাটে ঘাটে মানে যখন খেলা শুরু হয় বাচ্চারা সবাই খেলে তখন আমাদের কী আনন্দ হয় যে আমাদের বাড়ির মানে আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী খেলা যে খেলাটা অনেকদিন থেকে হয়ে আসছে সেই খেলাটা আমাদেরই বাড়ির বাচ্চারা শিখেছে বা তারা খেলছে বা খেলে প্রাইজ নিয়ে আসছে প্রাইজ নিয়ে এসে সেইটা নিয়ে আনন্দ করছে যে এতগুলো প্রাইসের পরে যখন যে টাকাগুলো পায় সে টাকাগুলো নিয়ে সবাই মিলে আনন্দ করে এক জায়গায় পিকনিক হয় পিকনিকে খাওয়া দাওয়া যে একটা খেলার জেতার যে একটা জিনিস বা একটা ট্রফি জিতে আনলে একটা নিজস্ব একটা মানে বন্ধু বান্ধবের নিজস্ব একটা ক্লাব থাকলে সে ক্লাবে একটা ট্রফি রেখে দিলে সেই ট্রফিটা তোমার থাকলে যখন কেও এসে জিজ্ঞাসা করে যে এই ট্রফিটা কবে জিতলি বা কি খেলায় জিতলি তখন আমরা বলি যে ফুটবল খেলায় কিংবা ক্রিকেট খেলায় জিতেছি তখন আমাদের কত আনন্দ হয় সে বলে যে হ্যাঁ সত্যি তোরা জিতেছিস এই ট্রফি ওখান থেকে দিয়েছে আমি তখন বলি যে হ্যাঁ ট্রফিটা আমরা ওখান থেকে পেয়েছি তখন নিজেরও কত ভালো লাগে যে একটা খেলা আমরা দেশের একটা খেলা খেলেছি আজ এই ট্রফিটা আমি নিয়ে আসতে পেরেছি বা এই ট্রফিটা আমার মানে মনে খুব উৎসাহ দেয় যে আর একবার অন্য জায়গায় খেললে আমি আর একবার জিততে পারবো বা ক্রিকেট বলো ফুটবল বা র্যাকেট এগুলোতো হকি হকি খেলা যেমন বলি হকির কথা হকি খেলতেও ওরকম অনেকে মানে খুবই ভালোবাসে এটা আমাদের দেশেরই খেলা ভারতেরই খেলা যে খেলা হকি খেলা দীর্ঘ ব দীর্ঘ বছর ধরে চলে আসছে যেই খেলার মধ্যে অনেকে খুবই মানে ভালোবাসে খেলতে যে খেলাগুলি নিজেদের একটা পছন্দের খেলা আর সেই খেলাগুলি খেলে আমাদেরও খুবই মানে মনে আনন্দ হয় যে এই খেলাটা খেললে আমাদের ভারতের এক যে কলি যে কটি খেলা আছে সবাই খুবই পছন্দ করে ফুটবল ক্রিকেট হকি শ দাবা তাপরে লুডো লুডোর কতা বলি লুডো খেলাও আমাদের দেশের খুবই একটা মানে প্রচোনীয় খেলা যে খেলাটা আমাদের দেশের সবাই খেলতে খুবই ভালোবাসে বা সবাই একসঙ্গে আনন্দ করে বসে এক জায়গায়ও খেলা যায় সেই খেলাগুলি আমার তো খুবই ভালো লাগে যে এইগুলো আমার ভারতীয় খেলা